আইন সুরক্ষার জন্য বলছি আমাদের গ্রাম অঞ্চলে যে সব পুলিশ বাহিনী আছে তাদের সুরক্ষিত তারা আমাদের সুরক্ষিত বিভিন্ন ধরনের সুরক্ষিত দেয় সেগুলো আমরা সব জায়গা থেকে দেখছি চলছি এবং যেখানেই যাই সেখানেই দেখি যে এগুলো সুরক্ষিত আইন সংক্রান্ত সুরক্ষিত হচ্ছে কিন্তু এগুলো আমাদের খুব ভালো লাগে এই জন্য আমাদের এই সবগুলো বিভিন্ন ধরনের বাড়িতে ঝগড়াঝাটি ঝামেলা গণ্ডগোল যা কিছু হয় আমাদের এখানে পুলিশরা এসে সেগুলো সুরক্ষিত করে আমাদেরকে মীমাংসা করার বা একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় এই দিক দিয়ে আমরা অনেক রকমভাবে সুরক্ষিত আছি আমাদের এখানে পাশে যে যে শারদিয়া দুর্গা পূজা আসছে এর জন্য শারদিয়া দুর্গা পূজায় মেলা চলাকালীন আমাদের যে সিভিক পুলিশ আছে সেই সিভিকরা বিভিন্ন সময় সব সময়ের জন্য ওরা সুরক্ষিত থাকে বা আমাদের এই অনুষ্ঠানে সুরক্ষিত রাখার চেষ্টা করে দিবারাত্র এই জন্য আইনের দিক দিয়ে আমরা অনেক সুরক্ষিত যেমন আগে এতটা সুরক্ষিত ছিল না পুলিশ বাহিনী খুব কম ছিল পরে মাঝে এই যে একটা দুর্ঘটনা হয়ে গেল তার জন্য আমরা আরও অনেক অনেক সেনাবাহিনী দিয়ে আমরা সুরক্ষিত করার জন্যই রাখার জন্যই আবেদন করছি একটা মানে যাতে এই যে বিভিন্ন জায়গায় হসপিটালে যে এই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এই অ্যাক্সিডেন্টগুলো যাতে না হয় আমাদের এই ঘরের মা বোনেদের বাচ্চা বা মা বোনেরা যে নির্যাতন হয়ে এইভাবে যে বিভিন্ন অচিকিৎসায় মারা যায় তার জন্য বিভিন্ন ধর তার জন্য পুলিশ বা এই আইনের পক্ষ দিয়ে সুরক্ষিত থাকার জন্য রাখার জন্য আমরা এগুলো দেখছি আরও বেশি বেশি করে পুলিশ বাহিনী সৈন্যবাহিনী দিয়ে এগুলো আমাদের সুরক্ষিত করার জন্য বলছি আমাদের গ্রাম অঞ্চলে যে পুলিশ বাহিনীরা যারা আছে মানে তো শারদিয়া উৎসবে চার দিন যে অনুষ্ঠান চলছে চার দিনের অনুষ্ঠানে আমাদের সেনাবাহিনীরা উপস্থিত সব সময় আমাদের সুরক্ষিত রাখেন লাইন দিয়ে পূজা মণ্ডপে যেতে হবে লাইন দিয়ে পূজা মণ্ডপের থেকে আসতে হবে মানে সুরক্ষাটা সুরক্ষিত রেখে এই এগুলো তারা করেন সে দিক দিয়ে আমার আমরা খুব উপযোগী বা সুরুক্ষিত আছি আগে যেভাবে হুঁড়ো হুঁড়ি মেলাঘাটে গেলে হুড়োহুড়ি হতো সেইগুলো এখন অনেক সুরক্ষিত হয়েছে বাহিনীরা সুরক্ষিত রাখেন রেখে এইগুলোকে

রাত্রে যে কোনো ঝামেলা গণ্ডগোল হলেও হয় সেদিক দিয়ে পুলিশ বাড়ি নিয়ে গেল সুরক্ষিত দেন আমাদের সেদিক দিয়ে আমরা অনেক সুরক্ষিত আছি যার জন্য আমরা আরও আরও বেশি ভালো করে বেশি ভালোভাবে এই পুলিশ বাহিনী দিয়ে সুরক্ষিত রাখার জন্য আমরা বলছি এই বলে আমি শেষ করছি